হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি কোথায় কোথায় যাবেন কোত কোথায় যাবেন বললেন আচ্ছা আচ্ছা ওটা তো একটা বিখ্যাত জায়গা বলুন আপনাকে পিক আপ করতে হবে তাই তো হুম হ্যাঁ অসুবিধা নেই সাধারণত আমি পিক আপ করেই থাকি অসুবিধা নেই আপনি কোন কোন কোন হ্যাঁ এটা সময়সাপেক্ষ ব্যাপার আপনি বলুন কতটা সময়ের মধ্যে আপনাকে ঘোরাতে হবে সেই অনুযায়ী আমি রেটটা বলি আপনাকে হ্যাঁ খুব ভালোভাবে দেখতে গেলে প্রায় দু ঘন্টা মতো লাগবে হ্যাঁ আচ্ছা আপনি আপনি আপনি একা আছেন না ফ্যামিলির সাথে আছেন দু জন বন্ধু রয়েছে মানে আপনারা তিন জন তো তিন জনের মোট পনেরোশো টাকা দেবেন

ও দাদা হাজার পারবো না অন্তত তিন জন রয়েছেন তো চারশো করে দেবেন বারোশো দেবেন আচ্ছা আপনার জন্য আরও একশো কমিয়ে দিচ্ছি এগারোশো দেবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওখানেই আপনাকে পিক আপ করে নিচ্ছি ওখানেই আপনাকে নিয়ে নিচ্ছি ঘুরিয়ে দেব কোনো অসুবিধা হবে না হ্যাঁ ঠিক আছে দাদা যাচ্ছি আমি হ্যাঁ